আমি আমার হাতের তৈরির জিনিসগুলো বাজারে যে ফসলগুলো সেগুলো আমি বাজারে বিক্রি করতে পারি বাজারে আমি অন্য অন্য যারা পাইকার আছে বা খুচরা বিক্রেতা আছে তাদের হাতেও তুলে দিয়ে আসি পাইকারকে দিলে একটু কম মজুরি মানে কম দামে দিতে হয় এবং খুচরা বিক্রেতাদেরকে দিলে তাতে একটু ভালো পরিমাণ দেওয়া হয় এবং আমি যদি নিজে বসে সেই জিনিসগুলি বাজারে বিক্রি করি তাহলে আমি ভালো পরিমাণ লাভ পাই এবং অন্য রাজ্যে দেওয়ার ক্ষেত্রে আমি সরকারি একটু সহযোগিতা পাই আমাদের গোষ্ঠীর মাধ্যমে যে কিষাণ মান্ডিগুলো আছে সেখানে আমি সরকারি মতে ভালো দামে সেখানে ধাম ধান বা গম সেগুলো আমি ভালো দামে বিক্রি করতে পারি যেগুলো আমি বাজারে হয়তো পারব না ঠকে যাব কিন্তু সেই সরকারি ব্যবস্থায় সেগুলো আমি ঠিকঠাক করে বিক্রি করতে পারি